আমি আপনাদের অ্যাপ থেকে একটি গাড়ি বুক করেছিলাম সকাল নটার সময় আমার গন্তব্য ছিল মেদিনীপুর বাস স্ট্যাণ্ড থেকে মেদিনীপুর রেল স্টেশন পর্যন্ত কিন্তু আমার গাড়িটি নটার সময় আসার কথা কথা ছিল তিনি আমার যথেষ্ট সময়ে আসে নাই এবং তারপরে যখন আমি গাড়িতে চেপে আমি দ্রুত যেতে বলি তিনি অস্বীকার করেন দ্রুত যেতে এবং তিনি খুবই আস্তে আস্তে গাড়িটি চালান এবং যতক্ষণে রেলস্টেশনে পৌঁছান ততক্ষণে আমার রেলটি চলে গেছে তাই আমি বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আমি আপনাদের কাছ থেকে যে গাড়িটি বুক করেছিলাম হ্যাঁ তার ড্রাইভারটিকে দয়া করে ড্রাইভারটির উপর আমি হতাশজনক হতাশ হয়ে পড়েছি এবং আমি ভাড়া দিতে পারব না আমি যেই টাকাটা আপনাদেরকে অ্যাডভান্সে কিছু দিয়েছিলাম সেই টাকাটাকে আমাকে রিফাণ্ড করে দিন আমার অনলাইন অ্যাপের মাধ্যমে তাছাড়া আমি এ এই গাড়ির ভাড়া দিতে পারব না